হ্যালো দি ফাস্ট ফুড সেন্টার আচ্ছা দাদা আমি তো যে খাবারের অর্ডার দিয়েছিলাম সেই খাবার তো আমার ঠিকমতো পার্সেল হয় নি আমি তো বিরিয়ানি এমনি চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম সেখানে আর চিলি চিকেন দিয়েছিলাম কিন্তু বিরিয়ানি আর চিকেন চাপ দিয়েছে চিলি চিকেনটা দেয় নি এটাকে একম আপদার ঠিক সময় মতো না পৌঁছে দিলে আমার বাচ্চা আছে তো আছে সবাই তো খাওয়া দাওয়া করে একসাথে ঘুমোতে যাবো এবং আমার পরিবারের সবাই মিলে একসাথে খেয়ে এক জায়গায় অনুষ্ঠান বাড়ি আছে সেখানেও একটু যেতে হবে কিন্তু সেটা সঠিকভাবে আমাদের কাছে পৌঁছায়নি এর এর জন্যে কী করতে হবে বলুন আপনাদের কি কমপ্লেন করতে হবে না কি অন্য কিছু ব্যাপার আমার নিতে হবে যে অন্য সিদ্ধান্ত নিতে হবে যে এই খাবারটা সঠিকভাবে পৌঁছায়নি কিন্তু আপনারা তো আপনাদের কাছে আমাদের কাছে দামটা সঠিকভাবে নিয়ে নিয়েছেন যেটা সঠিকভাবে নিয়েছেন সেটা সঠিকভাবে পরিচালনা করুন তবেই তো কাস্টমার থাকবে নাহলে কাস্টমারকে যদি বিরিয়ানি চিকেন চাপ বা চিলি চিকেনটা যদি না দিতে পারেন সঙ্গে তাহলে তো আর কি করে দোকান আপনার চলবে আপনার তো দোকানই বন্ধ হয়ে যাবে এবারে দেখুন কী করে ওইটা চিলি চিকেনটা পাঠানো যায় সেই ব্যবস্থা করুন নাহলে আমার বাড়ির লোক আমার উপর খুব ক্ষুব্ধ হয়ে যাবে এবং রেগে যাবে